চিত্রা থেকে আসানসোল রেল স্টেশানের ভাড়া একশো চল্লিশ টাকা আমার কাছে নগদ টাকা নেই আপনার কাছে কি ইউ পি আই পেটিএম আছে যেটাতে আপনি আপনার টাকাটা দোবো